আমাদের গ্রামের স্থানীয় ঠাকুর হল শিব তাঁর উপাসনা প্রতি সোমবার নিয়মিত রীতি নীতি মেনে জল ঢালা হয় ও পালন করা হয়